ট্রেডমিলে এখন অনেকেই দৌড়ায় ট্রেডমিলে দৌড়ানোটা ভালো কিন্তু ট্রেডমিলে তো সবাই দৌড়াতে পারবে না আর ট্রেডমিলের একটা খরচা সাপেক্ষ আছে যা সবার পক্ষে বহন করা সম্ভব নয় ট্রেডমিলে দৌড়ানো আর মাটিতে দৌড়ানোর মধ্যে অনেক ফারাক আছে মাটিতে সবুজ ঘাসের ওপর দৌড়ানো হয় সবুজ ঘাসে সবার সাথে মেলামেশা হয় সবাই দৌড়ায় একসাথে একটা বড়ো মাঠের মধ্যে সবাই সেখানে দৌড়োয় এবং ট্রেডমিলে দৌড়ালে তো যে আনন্দটা পাওয়া যায় মাঠে দৌড়ালে তার থেকে তো অনেক বেশি পাওয়া যায় ট্রেডমিলে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে দৌড়ানো এবং মাঠে মাঠে দৌড়ালে একটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং একটা ফুরফুরে বাতাস অনুভব করা যায় যেটা কিন্তু ট্রেডমিলের ওই বদ্ধ ঘরে পাওয়া যাবে না আর মাঠে দৌড়ালে একসাথে অনেকজন দৌড়ায় অনেক কথাবার্তা আদান প্রদান হয় এবং অনেকেই সেখানে দৌড়য় আর যেহেতু ট্রেডমিল খরচা সাপেক্ষ তাই সবাই এটা যেতেও পারে না কিন্তু মাঠে সবাই দৌড়োতে পারে যে কোনো লোকেই এবং মাঠে দৌড়ানো অনেক ভালো এবং মাঠে দৌড়ানো হয়তো একটুকু এক প্রান্ত থেকে আসা এক প্রান্ত থেকে যাওয়া একটু সময় সাপেক্ষ হতে পারে কিন্তু এতে উপকারিতা আমার মনে হয় বেশি কারণ এতে ফুরফুরে হাওয়া সবুজ ঘাস প্রাকৃিতিক পরিবেশের সঙ্গে নিবিঢ় যোগদান করা যায়